হ্যাঁ বলো এ বস এ বাসটা তো সল্টলেকে যাবে হ্যাঁ আরে আপনি ধর্মতলায় যাবেন তা আগে বাসের নাম্বারটা দেখে ওঠেননি শুনুন শুনুন নতুন নতুন এসেছেন ঠিকই আছে তা আপনি এ এখানে নেমে যাবেন বলছেন আরে দু ঘন্টা গাড়িতে চড়ে এসে এখন বলছেন আমাকে নামিয়ে দিন পয়সাটা দিয়ে যান না না না না এ অসম্ভব এ হয় না আম আমি কী করে জানব আপনি ধর্মতলায় যাবেন আপনি হয়তো এখানেই যাবেন এখানে এসে বলছেন এখানে নেমে নামিয়ে দিন আমাকে আমি এ বা উলটো বাসে উঠেছি না না আপনাকে ভাড়াটা দিয়ে যেতে হবে আপনি দু ঘন্টা বাসে এসেছেন আপনার দু ঘন্টার পয়সা আমি নেবই আর ব বারো টাকা চব্বিশ টাকা না না টিকিট তুলে দেখে নিন না গাড়িতে তো আরও প্যাসেঞ্জার আছে এদেরকে জিজ্ঞেস করুন না আপনি ভুল করবেন কেন আপনি দু ঘন্টা এসে আর এখন বলছেন আমাকে নামিয়ে দিন এ এ অসম্ভব না না আপনি চার্জ দেখে নিন না গাড়িতে চার্জ লাগানো আছে তাহলে আপনি সবই বুঝতে পারছেন আর এখন খালি ন্যাকামো করছেন হ্যাঁ বাসের ভাড়াটা দিন দিয়ে নেমে যান আর না নাহলে চলুন আমাদের সঙ্গে সল্টলেকে যাই